আমি এই কদিন আগে একটানা পাঁচ কিলোমিটার দৌড়েছিলাম আমার প্রতিদিন পাঁচ কিলোমিটারের বেশি দৌড়াই আমার লক্ষ্য হচ্ছে যে আমার শরীরে অনেক মাত্রায় মেদ জমে আছে যেটাকে কমানোর চেষ্টা আমি করছি শরীরে মেদ জমে থাকলে অনেক রকমের রোগ আসে শরীরে শরীর যদি ফিট হয়ে থাকে তাহলে শরীর অনেক দিন টেকসই হবে অনেক রকম রোগ জ্বালা থেকে মুক্তি পাবে এবং আমাদের দৌড়ানো দৌড়াতে গেলে সবথেকে ভালো জিনিস হচ্ছে দৌড়ালে সবথেকে প্রথম আমাদের পেটের কোনো সমস্যা হয় না পেট একদম ঠিক থাকে আমাদের ত্বক ভালো থাকে আমাদের চোখও ভালো থাকে আমাদের পা হাত সবকিছু ভালো থাকে সেজন্য প্রত্যেকটি মানুষকে অন্তপক্ষে রোজ দু কিলোমিটার দৌড়ানো উচিৎ আর আমি এই লক্ষ্য নিয়েই দৌড়াই যে সারাজীবন আমি যেন সুস্থ থাকি সেই চেষ্টা করার জন্য আমি রোজ সকালে উঠে পাঁচ কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করি